পশ্চিমবঙ্গের পালিত উৎসব দুর্গা পূজা তারপর বসন্ত উৎসব নববর্ষ প্রভৃতি এবার তার মধ্যে বসন্ত উৎসব আমাদের দোল উৎসব পশ্চিমবঙ্গের মধ্যে বীরভূম জেলায় বোলপুর স্থানে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের অঞ্চল তো সেই বোলপুর জেলার বিভিন্ন বোলপুর জেলার খুব খুবই খুব উৎসব হয় মানে খুবই আনন্দের সহিত এবং খুব বড়ো করে সেই উৎসব পালিত হয় এবং সেখানে বিভিন্ন পর্যটক আসে এবং সেখানে যেমন কোনো হোটেল বা কোনো জায়গাতে তারা খুবই আগে থেকে সে জায়গায় তারা আসে এবং সেখানে থাকে তারপরে তারা বসন্ত উৎসব দোল উৎসব দেখে সেখানে সেখানে যে নাচ তার না প্রথমত সেখানে নাচ হয় তারপরে সবাই মিলে একসাথে গান নাচ তারপরে আর দোল উৎসবে যেমন দোহ হোলি দোল খেলা হয় আবির মাখানো হয় প্রত্যেকটা মানুষকে জাতি ভেদাভেদ নেই সেখানে সবাই মিলে একত্রিত হয় এবং সবাই মিলে দোল উৎসব পালন করে এবং সেখানে আরও অনেক কিছু প্রভৃতি হয়